আমার বাড়ির আশেপাশে এবং পিছনের দিকে পোলট্রি মুরগি হাঁস ইত্যাদি ঘোরাফেরা করে এবং আমাদের যেরকম যেরকম ধরনের মুরগি আছে কক মুরগি আছে দেশি মুরগি আছে তারপরে অস্ট্রেলিয়ান মুরগি আছে এবং হাঁসও আছে হাঁস যেরকম আছে মেরি হাঁস তার পরে হচ্ছে আপনার পাতিহাঁস রাজহাঁস এই সমস্ত হাঁসও আছে তার পরে যেরকম একটা হাঁস বিক্রি করলে অনেক টাকা লাভবান হয় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন যে মুরগিগুলো আছে মুরগির থেকে বাচ্চা ওঠে তার পরে সেগুলো বড় হয় তাদেরকে ম্যাশ খাওয়াই ম্যাশ বা ধানের গুঁড়ো ভাত জল সব কিছুভাবে তাদেরকে দেখভাল করা হয় ট্রিট ট্রিটমেন্ট করা হয় এবং ওদেরকে ওইভাবে তৈরি করা হয় করার পরে তারা যখন বড় হয় তখন সেটাকে ব্যবসার কাজে লাগানো হয় মানে বিক্রি করা হয় বিক্রি করে অনেক টাকা লাভবান হয় তো এইভাবে আমি আমার বাড়ির মুরগি অথবা হাঁসকে এইভাবে পালিত করি এবং ব্যবসার কাজেও লাগাই তাতে দুটো পয়সাও আমার হয়